বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে আমার মতামত বহু প্রাচীনকাল থেকে আমরা সনাতনী তো সনাতনী প্রাচীন ভাষার তৈরি যেভাবে হয়েছে সেটা সংস্কৃত থেকে যে কোনো ভাষার সৃষ্টি আমাদের ভারতবর্ষে সেটা সংস্কৃত থেকেই হয়েছে সংস্কৃত সবার মাতৃভাষা হওয়া উচিত কিন্তু সময়ের সাথে সাথে আমরা যত বিকশিত হয়েছি যত সভ্যতার কে নিয়ে এগিয়ে গিয়েছি তো আসতে আসতে বিভিন্ন জাতী জনগোষ্ঠীতে আমরা বিভক্ত হয়ে গিয়েছি এবং সেখান থেকে ছোট্ট ছোট্ট ভাষা তৈরি হয়েছে এবং সংস্কৃত সবার মাতৃভাষা এবং সংস্কৃত থেকে তৈরি হয়েছে বিভিন্ন ভাষা যেমন বাংলা ভাষা তৈরি হয়েছে বাংলা এবং অসমীয়া এই দুটো ভাষা প্রথম তৈরি হয়েছিলো সেখান থেকে মগহী মৈথলি আরো অনেক ছোটো ছোটো ভোজপুরি যেগুলো ছোটো ছোটো এলাকায় প্রথম তৈরি হয়েছিলো তো বাংলা ভাষার সৃষ্টির বা বিকাশ সম্পর্কে আমি বলতে পারি লুইপাদ কস্তুরী পাদ এই যে ছোটো ছোটো লেখকগুলো বাংলা ভাষার প্রথম বিকাশ করেছিলো তারপর বাংলা ভাষা আরো যত উন্নত হয়েছে সেখানে আমাদের আরো কবি রয়েছে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ দত্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরা এই ভাষাটাকে নিজেদের মতো করে সুন্দরভাবে লিখে কাব্য কবিতা এভাবেই তারা আমাদের কাছে নিয়ে এসছে তো এভাবেই পড়ে পড়ে বাংলা ভাষাকে আমরা নিজেদের মতো করে তুলে ধরেছি তা এটা আমার